পশ্চিমবঙ্গের প্রধান ধর্মীয় নেতা বলতে বোঝাই হচ্ছে আমাদের পুরোহিত ব্রাহ্মণ এদেরকেই বোঝায় এবার যাই হোক পুরোহিতের আমাদের বারো মাসে তেরো পার্বণে যে হয় সেটা পুরোহিত ছাড়া কখনোই সম্পূর্ণ হবে না আমাদের পুরোহিতরা পুজো না পড়ালে কোনো পুজোই আমরা মন্দিরে পারবো না আর আমাদের এখানে ধর্মের সম্মানের সবথেকে ইয়ে হলো গীতা কারণ আমরা গীতাকে সবাই খুবই সম্মান করি এবং গীতাটা আমাদের হচ্ছে এমনই একটা জিনিস যেটা স্পর্শ করে আমরা কখনও মিথ্যা কথা বলি না বা মিথ্যা কথা বলতে চাই পারিও না তা আমাদের ধর্মের সবথেকে শ্রেষ্ঠ বাণী যেমন হচ্ছে সেটা হলো গীতা আর গীতা হ্যাঁ গীতা তাছাড়াও হচ্ছে পুরোহিতরা যখনই আমাদের ধর্মে পুজো পাতে আসে তখন তাদের সঙ্গে হাতে করে নিয়ে আসে নারায়ণ এবং নারায়ণ মূর্তিকেও আমরা অনেক সম্মানে সম্মিত করি তাছাড়াও হচ্ছে নারায়ণ থাকে আর তারপরে ব্রাহ্মণ ছাড়ে তো কখনও আমাদের পুজো হতেই পারে না আর সবথেকে বড়ো কথা হচ্ছে ইসলামদের যেমন হচ্ছে ইমাম কোরআান ওরা যেমন কোরাম কোরআনকে আর ইমামকে মানে তেমন আমরা হচ্ছে আমাদের ধর্মের একমাত্র গীতাকেই মানি আর গীতা ছুঁয়ে কখনও আমরা কেউ কখনও মিথ্যা কথা বলি না আর সত্যি কথা বলতে গেলে আমাদের নেতা বা ব্যক্তিত্বর সম্মানে সম্মিত করা হয় এবং গীতা যখন কোনো কোনো খারাপ কাজ বা কেউ কোনো খারাপ কাজ করে তখন তাকে গীতা স্পর্শ করেই বলা হয় তখনই আমরা বুঝি যে গীতার মহ মহাত্ম্যটা কতটা কারণ আমরা ক সে সেইখানেই বুঝি যে আমরা গীতা ছেয়ে সবয় বলি যে এখানে যা বলিবে সত্য বলবে সত্য ছেড় মিথ্যা বলিবে না কারণ গীতাটা হচ্ছে এমনই একটা জিনিস আমাদের ধর্মের শেষ এমন একটা জিনিস যেটা আমরা কখনোই যেটা স্পর্শ করে আমরা কখনও মিথ্যা কথা মুখ থেকে বার করতে পারি না এবং বার করলে যেন হৃদয় অন্তর সব কিছু কেঁপে যায় এটা কেউ পারেই না যাই হোক আর খ্রিস্টান ধর্মের হচ্ছে যেমন রফিক এবং আমরা সত্যি কথা বলতে গেলে হ মার মাদার ট্রেজা এটা খ্রিস্টান ধর্মের কাজ ইয়ে করে কিন্তু আমরা সত্যিই